রান্না করা শুধুমাত্র মহিলাদের কাজ নয় কেন না সব কাজ সবাই করতে পারে আগেকার যুগে এটা হতো যে সবাই ভাবতো রান্না করাটা শুধু মহিলাদেরই কাজ কিন্তু আমি এটা মনে করি না কারণ এখন মহিলারা আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে তারা রান্না করা খুন্তি নাড়া ছাড়াও তারা বাইরে কাজ করছে ছেলেরা যা কাজ করতে পারে মেয়েরাও তাই করতে পারে ঠিক তেমন মেয়েরাও যা করে রান্না বান্না সেগুলো ছেলেরাও করতে পারে আর আমাদের বাড়িতে আমার দাদাও রান্না করে আমার বাবাও রান্না করে কোনো অসুবিধা হয় না তারা বা তারা এটাও বলে না যে মেয়েদের মেয়েদেরকেই রান্না করতে হবে রান্নাটা শুধু মেয়েদেরকেই মেয়েদেরই কাজ এটা একদমই নয় সব কাজ সবাই মিলে করলে তবেই সেই কাজটা সহজ হয়ে যায় ঠিক তেমনি বাড়ির কাজ যদি সবাই মিলে হাত লাগিয়ে করা হয় ছেলেরা মেয়েরা মিলে তাহলে খুব সহজ হয়ে যায় কাজটা ছেলেরা অবশ্যই রান্না করতে পারে কারণ ছেলেদেরকেও উচিত সব কিছু শিখে রাখা কারণ কখন কি পরিস্থিতি আসে তার কোনো ঠিক নেই আর ছেলেরা অনেক অনেক জায়গায় আমরা দেখি যে বাইরে বাইরে যে রাঁধুনিগুলো থাকে বড়ো বড়ো হোটেলের রাঁধুনি কিন্তু তাদেরকে আমরা খুব একটা মেয়ে দেখি না কিন্তু ছেলে ছেলেকেদেরই দেখি যে তারা রান্না করে মানুষকে সুন্দর করে পরিবেশন করে খাওয়াচ্ছে আর সেই খাবারগুলো খেতেও কিন্তু সুস্বাদু হয় সুতরাং রান্না শুধু মেয়েদের কাজ নয় ছেলেদেরও তাতে সমান অধিকার